হ্যালো এটা কি টেশনা স্টেশনারী দোকান ও এইখানে কি সব ইয়া কানের মালা চুড়ি এসব পাওয়া যা যাবে ও মানে ওই ওসব কিনতাম আর কি কতো কতো দাম হবে কানেরের লিটন চুড়ি মানে মনোহারী যা যা লাগে আর কি ও মানে একটু দাম কম হবে তো অনেক কিছু জিনিস নেবো তো আমারও তো ছোটো ছোটো দোকান আছে আর কি মানে ওই সেই জিনিসগুলো আপনার ওখান থেকে নিয়ে এখানে মানে বিক্রি করা হবে আর কি আপনার তো বড়ো দোকান তালে সব কিছু মানে নেবো একটু কমে সমে করে দিবেন আর কি তাহলে আমি যাবো তাহলে আমি যাবো কি ও ঠিক আছে তাহলে আমি আমি যাচ্ছি তাহলে

হো ও ও সব নেবো যাচ্ছি তালে প আমি পয়সা রেডি করে নিয়ে যাচ্ছি